হ্যাঁ এটা কম্পিউটার শপ আপনি যেটা মানে টইলেট যেখানে থ্রো করেছিলেন সেটা কি ভেতরে করেছিলেন নাকি বাইরে সিপিউর বাইরে বাইরে করলে তো ওয়াটার কন্টামিনেট ওয়াটারটা যদি না ঢোকে ভেতরে তাহলে তো প্রথমে চেক করতে হবে কি আপনার বোর্ড চলছে কি না এসএমপিএস প্রসেসার কাজ করছে কি না তারপরে সেটা রিপেয়ারিংয়ের জন্য ভাবতে হবে আমি আপনি আপনার দোকানেই আনতে পারেন শপেই আসতে পারেন ঠিক আছে এবারে ওটা চালিয়ে দেখতে হবে ওটা কতোটা ওয়ারকি ওয়ার্কেবল পজিশানে আছে যদি ওয়ার্কেবেল পজিশানে না থাকে যদি বোর্ড ড্যামেজ হয়ে যায় বা প্রসেসার এসএমপিএস যেগুলো থাকে বোর্ডে সেগুলো সবই যদি চলে যায় তাহলে তার আর ওটা কম্পিউটারটা আর কাজে গো যাবে না আপনাকে নতুন করে আবার অ্যাসেম্বল করতে হবে তাহলে ভেতরেই ঢকে গেছে ওটাকে দেখতে হবে আর এনে যতক্ষণ না আনবেন ততক্ষণ তো ওটাকে দেখা যাবে না ওটাকে আনলেই তবেই বুঝতে পারবো সকাল দশটা থেকে রাত আটটা অবদি ঠিক আছে তখন আপনি আসবেন একবার ফোন করে আসবেন তাহলেই হবে ওকে ম্যাডাম আগে দেখি প্রবলেমটা দেখি তারপরে আপনাকে ওটার একটা এস্টিমেট ডেট দেওয়া যাবে কি প্রবলেমটা না আগে দেখে না দেখলেই বুসতে পারবো না আপনি দুটোই নিয়ে আসুন সিপিউটাও নিয়ে আসুন মনিিটারটাও নিয়ে আসুন সেটা আমরা দেখে নেবো কোনটা ভালো আছে সেই অনুযায়ী আপনাকে একটা খরচ মুহুর্তে বলা সম্ভব নয় আগে দেখি সেটা চলা চলমান আছে কি নাা যদি না চলে তখন অন্য আর চললে চললে তার খরচা আলাদা দুটোর মধ্যে ডিফারেন্স আছে অনেক